খেলা যেভাবে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার অবদান রাখে সে সেটি হলো যেমন বিভিন্ন ধরনের খেলা খেলার ফলে মানুষের মানসিক ও শারীরিক শান্তি আছে শারীরিক শান্তি আছে যেমন ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলার মাধ্যমে মানুষের ব্যায়াম ইত্যাদি হয় এইক্ষেত্রে ছোটো খাটো যেই সব রোগ জ্বালাগুলো যে সেগুলো আর আসে না এবং খেলায় এবং খেলতে খেলতে তারা মানসিক এবং শারীরিক শান্তি অবশ্যই আসে এবং ক্লান্তি যে বোধ হয় সেই ক্লান্তি বোধও কেটে যায় এবং খেলার বদলে মানসিক শান্তি খুবই পাওয়া যায় এবং শারীরিক শান্তি তো হয়ই